হ্যাঁ আমি কলের জল পান করি এবং আমাদের কলের জল স্বচ্ছ পরিষ্কার এবং আয়রনমুক্ত এই জল পান করলে পেটের সমস্যা থেকে সমস্যা হয় না এবং খুব সুন্দর জল এবং এই জল বাচ্চা থেকে সবাই খেতে পারে ছোটো ছোটো ছোটো শিশুরাও খেতে পারে কোনো সমস্যা হয় না এবং আয়রনমুক্ত জল এই জলে পান করলে কোনো সমস্যা নেই